হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনার আগে কিরকম হেয়ার স্ট্রেট হেয়ার না কার্লি হেয়ার একটু বলবেন তো আপনাকে হচ্ছে সাধারণত লেয়ারে ভালো লাগবে না আপনাকে স্টেপই করলে ভালো লাগবে স্টেপ আর পেছনে হ্যাঁ আর ইউ হ্যাঁ আপনারও হেয়ারের লেন্থটা কতটা লেন্থ অনুযায়ী হ্যাঁ আপনার তাহলে পরে যাবে আড়াইশো টাকা পরে যাবে

ইউতে একশো টাকা পরে যাবে ঠিক আছে না কার্লি হেয়ারে সাধারণত ভালো লাগে না আপনার তো বলছিলেন কার্লি চাই আপনার কোঁকড়ানো চুল ওইজন্য বেশি ভালো লাগবে না ইউ ভি কাটে যে যাদের হচ্ছে চুলটা খুব সোজা তাদেরকেই ভালো লাগবে তো আপনি একটা কাজ করুন আপনি স্টেপ করুন আর সামনেটা একটু লেয়ার করুন তাহলে ভালো লাগবে সামনেটা একটু লেয়ার আর পেছনটা হচ্ছে স্টেপ তাহলে আপনার হেয়ারটাও একটু হ্যাঁ লেয়ারটা স্টেপের মোট খরচা হবে শুধু যদি স্টেপ করতেন তাহলে আড়াইশো টাকা বলেছিলাম আর যদি লেয়ার তারসাথে যদি করবেন তাহলে হচ্ছে তিনশো টাকা নরম করার জন্য আপনাকে হেয়ারের ট্রিটমেন্ট নিতে হবে স্পা করতে হবে আপনার প্রোটিন ট্রিটমেন্ট আছে এগুলো করতে হবে তাহলে আপনার চুলটা স্ট্রং স্ট্রং ও হবে ধরুন যেগুলো ভেঙে ভেঙে যায় না চুলের যেগুলোকে সাদা চুল বলে সেগুলো হবে না তা আপনার চুলটা স্ট্রেট স্ট্রেট হবে কিছুটা স্মুথ হবে আপনার চুলটা গ্লসি হবে চকচক করবে আর আপনার চুলটা স্বাস্থ্যবানও হবে হ্যাঁ স্পা ট্রিটমেন্ট স্পা ট্রিটমেন্ট করবেন প্রোটিন ট্রিটমেন্ট করবেন তাহলে চুলের আপনার স্ট্রেন্থটা বাড়বে আপনি হ্যাঁ পার্লার চন্দ্রকোণাতে গোঁসাইবাজারে বাসস্ট্যান্ড থেকে বাসে বাসস্ট্যান্ডের সামনেই স্টপেজ আছে আপনি সামনেই বাড়ির সামনেই নামতে পারেন বা বাসস্ট্যান্ড থেকে আপনি হচ্ছে পায়ে হেঁটে দশ মিনিট লাগবে তাহলে কোনটা করবেন আপনি হ্যাঁ আপনি স্ট্রেটটা করুন না স্ট্রেট